আমার নাম হচ্ছে রাহুল দাস এবং আমার বাবার নাম হচ্ছে গৌতম দাস আমরা ফ্যামিলিতে চারজন থাকি আমার মা বাবা এবং আমার বোন আর আমি আমার মায়ের নাম হচ্ছে মিঠু দাস এবং আমার বোনের নাম হচ্ছে রিতুল দাস আমি এখন টুয়েলভ পাশ করে এখন বিসি কলেজ থেকে গ্র্যাজুয়েশান করছি বি কম নিয়ে পড়ে আমার বি কম করার পর বিজনেস করার আছে কিছু বিজনেস প্ল্যানিং করেছি নিয়ে করবো তারপর অনেকটা উপরে যাওয়ার আছে বিজনেস করে আর এমনি আমার ফ্রি টাইমে আমি ফ্যামিলির সাথে টাইম কাটাতে ভাল লাগে এই যেমন ফ্যামিলির সাথে টাইম কাটালাম বা বই পড়লাম এইগুলো আমার ভাল লাগে আরও এমনি হবি আমার বাইক রাইডিং করা বা বাইক নিয়ে ঘুরতে যাওয়া ভাল লাগে আর এমনি ঘুরতে যাওয়ার আছে ফ্যামিলির সাথে আমার নবদ্বীপ দীঘা এই সব জায়গা ঘুরতে যাওয়া আছে ফ্যামিলির সঙ্গে আর আমার এমনি কিছু ইচ্ছা আছে যেখানে আমি ঘুরতে যাবো যেমন লাদাখ হোক দার্জিলিং কেদারনাথ এই সব জায়গা আমার নিজেস্ব যাওয়ার ইচ্ছা আছে যেগুলো আমি যাবো একটা সময়ের পর নিজে